হ্যালো

কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে বিভিন্ন রকম সবজি আছে কী সবজি লাগবে বলুন ফুলকপি ষাট টাকা কেজি বাঁধাকপি পঞ্চাশ টাকা কেজি টমেটো আছে আশি টাকা কেজি আপনার কী লাগবে ক দিনের কতো দিনের বাজার নেবে হ্যাঁ দেখি আসুন কম নেবো কিছু ব্যবসা ভালো চলছে আপনি কবে আসবেন হ্যাঁ ফল আছে আপেল আছে রেখে দিচ্ছি